হ্যালো শ্রাবণী দি হ্যাঁ আপনি যে বাড়ির বিজ্ঞাপনটা দিয়েছিলেন আমি সেই বিজ্ঞাপন শুনে দেখে আপনাকে ফোন করছি আপনি বাড়িভাড়া দেবেন কটা রুম আছে আচ্ছা আর বাইক রাখার মতন জায়গা আছে ছাতে গাছপালা লাগানোর মতো যাবে তো বাচ্চা ছেলে রয়েছে মানে বাচ্চা ছেলে খেলাধুলা করলে এরকম কোনও বকা ঝকা এরকম কিছু করা যাবে না তো আপনি কি ওই বা আমাদের ওই ভাড়াবাড়ি থেকে থেকে আপনার বাড়িটা কি অ্যাডজাস্ট করা রয়েছে আপনি কি ওখানেই থাকেন গাছ উঠোনে তুলসী গাছ লাগানো যাবে আচ্ছা তাহলে যে ওর ইয়েটা কত পড়বে মাস গেলে মাসে বাচ্চারা বাচ্চাটা কিন্তু আমার খুবই দুষ্টু বাচ্চা চেঁচামেঁচি করলে আপনি কিছু বলবেন না তো আচ্ছা আর উঠোনে তুলসী গাছ লাগানো যাবে ছাতে লাগানো যাবে ইলেকট্রিক বিলটা কি ওর সঙ্গে না আলাদা জলটা আলাদা আচ্ছা এরিয়া ঠিক আছে ঠিক আছে তাহলে একদিন যেয়ে বাড়িটা একবার দেখে আসতে হবে দেক যেদিনে যাব সেদিনে আপনাকে ফোন করে যাব